জলের আরেক নাম জীবন জল আমাদের নিত্য সঙ্গী জল ছাড়া কোনো কাজই করা অসম্ভব দিনের শুরু থেকে শুরু শুরু করে প্রথম সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ধোয়া এবং চোখ পরিষ্কার করার জন্যে জলের একান্ত প্রয়োজন তারপর টিফিনের ব্যাপারে আসি টিফিনের জন্যে যে পাত্রে আমরা টিফিন খাবো সেই পাত্র জল দিয়ে ধোয়ার পরেই আমরা টিফিন করি সেখানের সেই পাত্র ধোয়ার জন্যই জলের প্রয়োজন তারপরে টিফিন খাওয়ার পরে জল আমরা পান করি এরপরে বাড়ির পুরো বাড়ি পরিষ্কার করার জন্যে বা ঘর মোছার জন্যে জলের একান্ত প্রয়োজন তারপর স্নানের জন্যে জলের প্রয়োজন জল ছাড়া কোনো কাজই আমরা করতে পারবো না